ভারতের সরকারি ভাষা বলতে মূলত বত্রিশটি ভাষাকেই বোঝানো হয় জাতীয় আঞ্চলিক ভাষা মিলিয়ে তাছাড়া প্রত্যেকটি রাজ্যের নিজস্ব একটি ভাষা আছে পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন তাঁরা বাংলা ভাষায় কথা বলে থাকেন গুজরাটে যারা বসবাস করেন তাঁরা গুজরাটি বলে থাকেন আসামে যারা বসবাস করেন তাঁরা অসমীয়া বলে থাকেন তামিলে যারা বসবাস করেন তাঁরা তামিল বলে থাকেন অন্ধ্রপ্রদেশে যারা বসবাস করেন তাঁরা তেলেগু বলে থাকেন কেরালায় যারা বসবাস করে থাকেন তাঁরা মালয়ালম বলে থাকেন কর্নাটকে যারা বসবাস করেন তাঁরাও কন্নড় বলেন উড়িষ্যায় যারা বসবাস করে তাঁরা ওড়িয়া বলেন আর যারা উত্তরপ্রদেশ বিহারে বসবাস করে থাকেন তাঁরা হিন্দি বলে থাকেন সেই জন্য ভারত একটি বৈচিত্র্যময় দেশ যার জন্য ডক্টর ভিনসেন্ট স্মিথ বলেছেন অতুল্য ভারত এখানে সব ধর্মের সব বর্ণের মানুষ বসবাস করেন